এটা কি স্বাদে আহ্লাদে রেস্তোরাঁ আমি এখান থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম আমার চার পাঁচজন অতিথি আসছে এদের জন্য আমি অর্ডার করিয়েছিলাম বিরিয়ানি আর শিক কাবাব তার সাথে রায়তা আর তার সাথে চিলি চিকেন এই সমস্ত খাবারগুলো পৌঁছেছে কিন্তু পৌঁছানোর পর আমার হট করেই মনে পড়ছে আমি খাবারটা তো অর্ডার করে দিয়েছি ঠিকই কিন্তু আমার বাড়িতে এতজন অতিথি এসেছে তাদেরকে খাবারটা সার্ভ করার জন্য আমার বাড়িতে কোনও বাসন বা থালাই বলুন আর চামচ কাটলারি কোনও কিছুই নেই হট করে মনে পড়ায় আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম আপনারা কি আমাকে কিছু থালা বাসন মার এক দিনের মতো দিতে পারেন যেটাতে আমি খাবার পরিবেশন করে আমার অতিথিদের আপ্যায়ন করতে পারি তাহলে আপনি ওই খাবারের সাথে সাথে ওই প্লেট চামচ যা কিছু নেবেন সেটারও কত বিল হয় সেটা আমাকে বলে দিন আর যেটা দরকার হবে সেই সমস্ত জিনিস যা কিছু জিনিস আমি অর্ডার করেছি সমস্ত কিছুই আপনি সেই অর্ডারের সাথে পাঠিয়ে দিন ওই ঠিকানায় একই ঠিকানাতে যদি পাঠিয়ে দেন তাহলে খুব উপকৃত হই কেননা আমার বাড়িতে অতিথিরা এসে গেলে আমি আর সেই মুহূর্তে তাদেরকে খাবার সার্ভ করতে পারবো না খাবারটা এসে পৌঁছে গেলেও আমার খাবার বাসনপত্রগুলো এসে পৌঁছাবে না আমি খুব অসুবিধার মধ্যে পড়বো আপনি যদি খাবারটা দিয়ে পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর তার সাথে বাসনগুলো দিলেও তাহলে আমি খাবারগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবো এবং খুব সুন্দরভাবে উপভোগ করে খেতে পারবো